হ্যাঁ হ্যালো কে হ্যাঁ হ্যাঁ বলুন আমি হচ্ছে বেড়াতে নিয়ে যাই ও আপনি বলতে চাইছেন সুন্দরবন ভ্রমণ করতে যাবেন এবারে হ্যাঁ আমি তো নিয়ে যাই তাহলে কবে যাবেন একটু বলুন ও সুন্দরবন যেহেতু যাবেন একটু দূরে আমাদের এখান থেকে আপনাদের ওখান থেকে আপনাদের বাড়িটা কোথায় ও যাই হোক যেখানেই হোক ওখান থেকে তখন আমাকে ঠিক মতো বলে দিবেন তো আপনারা কতোজন যাবেন ও পাঁচজন যাবেন ও যদি আরও বেশিজন হতো তাহলে একটু কম টাকায় হয়ে যেতো কিন্তু পাঁচজন যেহেতু একটু বেশি টাকা লাগবে কিন্তু ও ঠিক আছে আর তবে একটা সমস্যা আছে একটা রাস্তা আসলে জ্যাম তো মানে এখন জ্যাম হচ্ছে ভীষণ একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে যদি সুন্দরবন যাই তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই তো হ্যাঁ সমস্যা আছে বলে আমি অন্য রাস্তায় নিয়ে যাবো বলছি কিন্তু যে রাস্তায় নিয়ে যাবো বলছি কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ আপনারা আমার ভরসায় যেতে পারেন আর কোনো রকম বিপদ হবে না হ্যাঁ এবারে আমার ভরসায় তো অবশ্যই যাবেন কারণ আমি তো নিয়ে যাচ্ছি মানে আর কোনো রকম অসুবিধাও হবে না এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুবই ভালো বুঝলেন ওই তো সকালে দেওয়া হবে বেগনির চপ মুড়ি তারপরে দুপুরে থাকবে ভাত মাংস যে মাংস খাবে না মাছ ডিম সব নানান যাবতীয় আইটেম থাকবে তবে যে যা খুশি খেতে পারবে সেই মতো আগের থেকে অর্ডার বলতে হবে অর্ডার দিতে হবে কে কি খাবে

না না আলাদা টাকা পয়সা বলতে কোনো রকম নেওয়া হবে না আমরা যে টাকাটা ফিক্সড করবো যে টাকাটা প্রথম বলবো যে যেতে এতো টাকা লাগবে সেই টাকার মধ্যে হয়ে যাবে আলাদা কোনো টাকা নেওয়া হবে না হুম হুম ঠিক আছে আমার সাথে তাহলে যোগাযোগ করবেন এক দিন যেদিন যাবেন তার আগের দিন একবারটি ফোন করবেন ঠিক আছে এখন হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আর কি সেই জন্য বলছি এখন তাহলে রাখছি হ্যাঁ পরে যোগাযোগ করবেন

আর বাচ্চা যেহেতু তার অতো ফুল না দিলেও চলবে তিনভাগের দু ভাগ দিলেই হবে

ও ঠিক আছে তাই দেওয়া হবে আচ্ছা ঠিক আছে হুম হুম আচ্ছা